আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার গুণমান খুব ভালো ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রাথমিক স্তর তারপরে ফাইভ থেকে এইট আপার পাইমারি নাইন টেন তো ভালোই তারপর ইলেভেন টুয়েলভ পাশ করার পর কলেজ এখন তো পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় দুটো তিনটে করে তো কলেজ হয়েইছে তারপরে কলেজ পাশ করার পর এম এ বি এ ইউনিভার্সিটি অনেক হয়েছে তো অনেক ছেলেরা বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে চাকরি করছে তারপরে অনেক ছেলে এখন দেখছি সরকারি চাকরি পাচ্ছে বাংলা মিডিয়াম পড়েও তারা সরকারি চাকরি পাচ্ছে এবং দেশের মুখ উজ্জ্বল করছে